হ্যাঁ দশ বারো হাজার টাকার ফোন আছে মোটামুটি পাওয়া যাবে হ্যাঁ ভিভো আছে স্যামসং হবে রিয়েলমি আছে স্যামসংয়েরটা কেমন দশ হাজার টাকার দাম না না এখন না কাল আসবি ভালো ফোন হবে ভালো ফোন হবে ফাইভ জি হবে এখন ওই সব একই এখন ফাইভ জি নেটওয়ার্ক ভালো দেয়